বলছিলাম যে আমাদের বাড়িতে একটা বাড়ি আছে ঠিক আছে তো আমাদের বাড়িতে মানে দুপুরবেলার খাওয়া দাওয়ানোর ব্যবস্থা আছে তো একটু মাছের ব্যবস্থার দরকার ঠিক আছে হ্যাঁ মাছ লাগবে আপনার কাছে কি কি মাছ আছে একটু বলুন আমি তারপরে বলছি চিংড়ি মাছটা নেই কোন সময় বেশি করে পাওয়া যাবে বলুন তো মানে কোন সময়টা ভালো সব থেকে আচ্ছা আচ্ছা তো কত সকাল যেতে হবে একটু বলুন হ্যাঁ আমি সাতটা আটটার দিকেই যাবো কিন্তু বলছিলাম যে ওই রুই কাতলাটা লাগবে আমার একটু বেশি করে ঠিক আছে আর চিংড়িটাও একটু লাগবে ওই মোটা বড়ো বড়ো চিংড়িগুলো ঠিক আছে হ্যাঁ ওইগুলোই লাগবে আর হচ্ছে রুই কাতলাও সাইজটাও যেমন বড়ো বড়ো হয় অনেক তো মানে আয়োজন করা হয়েছে মানে অনেকজন আসবে তো প্রায় দশ কিলো থেকে ওরকম এগারো কিলো লাগবে হ্যাঁ মানে বড়ো বড়ো পিস একটা মাছে যতোগুলা পিস হবে মানে সাইজে বড়ো বড়ো থাকা দরকার হ্যাঁ আমি ওই বারো তাহলে মানে একটু বড়ো বড়ো সাইজটা হবে আর মোটা মোটাও হতে হবে আর কতো কি দাম পড়বে দশ কিলো মাছে হ্যাঁ রুই কাতলা মিলে দশ কিলো আর এমনি চিংড়ি হচ্ছে পাঁচ কিলো ও আচ্ছা একটু কি কমানো যেতো না মানে একটু ডিসকাউন্ট

হ্যাঁ ঠিক আছে আমি সকালের দিকেই যাবো কিন্তু অনেকগুলো কিন্তু মাছ লাগবে আপনি কিন্তু রেডি করে রাখবেন হ্যাঁ এবং মাছের পিসগুলোও করে রাখতে হবে আর চিংড়িটার কতো দাম আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আমি যাবো সকালের দিকে